আমি আমার ছেলের জন্যে সব সময় খুশি থাকি কারণ আমার ছেলে যখন স্কুলে যায় আমার মন খারাপ হয়ে যায় আমি ভাবি যে আমার ছেলে চোখের আড়াল হয়েছে তার কিছু হয়ে যায় সেই ভয়ে আমি ভয়ে ভয়ে করে থাকি সে যখন বাড়িতে আসে আমি তাকে দেখে খুব খুশি হয় সে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ঘুমোয় এবং খেলাধুলো করে তাও আমি তাকে দেখে দেখে রাখি এবং সে যখন চোখের আড়াল হয়ে যায় আমার ভয় ভয় হয় যে কোথাও চলে যায় কিন্তু আমি তাও চোখের আড়াল করি না সব সময় তার উপর নজর রাখি এবং সে বাড়িতে এসে আমাকে দেখে খুব খুশি হই আমিও খুব খুশি হই এবং সারাটা দিন আমরা খুব খুশি হয়ে থাকি